আমাকে কি সব থেকে বেশি খুশি করে বলতে গেলে বলতে হবে বাইরে ঘুরে বেড়ানো এবং বন্ধুদের সাথে আড্ডা দেওয়া গল্প করা তো এটাই আমাকে সব থেকে বেশি খুশি করে বাইরে ঘুরে বেড়ালে আমার সবদিক থেকেই সমৃদ্ধি ঘটে জ্ঞানের সমৃদ্ধি ঘটে আমার ভৌগলিক দর্শনের সমৃদ্ধি ঘটে এবং বন্ধুদের সাথে গল্প করলে তো বন্ধুরা তো সবাই একেকটা আলাদা দার্শনিক সবার আলাদা আলাদা চিন্তাধারা আমার মধ্যে প্রভাবিত করে আমাকে আমাকে নানাদিক থেকে প্রভাবিত করে সবার চিন্তাধারাকেই আমি নানারকম দৃষ্টিভঙ্গি থেকে দেখি সবাইকে এক দৃষ্টিভঙ্গি থেকে দেখতে শিখিয়েছে আমাদেরকে সমাজ কিন্তু সবাইকে আলাদা দৃষ্টিভঙ্গি থেকে দেখতে শিখিয়েছে আমাকে এই বন্ধুবান্ধব এবং ঘুরতে বেড়ানো এবং প্রকৃতি তো এটাই আমার কাছে সব থেকে বড়ো বিষয়